আমার প্রিয় মাছ হলো ইলিশ আমি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি আর আমাদের এখানে ইলিশ মাছটা পাওয়াও যায় ভালো সেই জন্য আমি বর্ষাকালে বিশেষ করে বেশি পাওয়া যায় আমার ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে আমি সরষে ইলিশ ইলিশ ভাপা এই সবগুলো আমার খুব পছন্দ ইলিশ মাছের যে কোনো রেসিপি আমার খুবই ভালো লাগে তো মানুষ সাধারণত আমার পছন্দ করে এই ইলিশ মাছ চিংড়ি মাছ এই মাছগুলোনই বেশি পছন্দ করে বলে আমার মনে হয় থাকে কারণ চিংড়ি মাছের মালাইকারিও কিন্তু খুব সুন্দর হয় চিংড়ি মাছ এইটা সবারই ভালো লাগে সবার প্রিয় বলেই আমার মনে হয় আর ইলিশ মাছটা তো বলতেই হয় না সবার এটা তো ভালো লাগে আমার মনে হয় তারপর জানি না কিন্তু আমার তো মনে হয় যে মানুষ বেশিরভাগ আগ ইলিশ মাছ চিংড়ি মাছ এই সব মাছগুলোই পছন্দ করে থাকে আমার ক্ষেত্রে কিন্তু আমি ইলিশ মাছটাই বেশি পছন্দ করে থাকি কেননা ইলিশ মাছের যে স্বাদ সে স্বাদটা কখনো ভুলার নয় উফ প্রচুর দারুণ সুন্দর স্বাদ ইলিশ খেতে আমার খুব ভালো লাগে আর চিংড়ি মাছটাও ভালো লাগে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু ইলিশ মাছটাই পছন্দ করে থাকে আমার মনে হয় কিন্তু ইলিশ মাছটা যেহেতু যেহেতু সবাই পছন্দ করে থাকলে সবাই হয়তো কিনে খাওয়ারই খেতে পারে না বর্ষাকালে কিন্তু এটা ভালো পাওয়া যায় বা কম দামে সস্তাতে পাওয়া যায় কিন্তু বা এমনি গ্রীষ্মকালে বা শীতকালে এটি ইলিশের দাম কিন্তু প্রচুর হয় আর তখন কিন্তু মানুষের একটু অসুবিধা হয় সেক্ষেত্রে মানুষ অন্য মাছও মানুষ মাছটাই ভালোবাসে সব মাছটাই মানুষ খেতে খেয়ে অভ্যস্ত হয়ে থাকে